যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তাদের মধ্যে আমি যে কে অসুবিধা হয় সেসব সম্বন্ধে কোনো ধারণা নেই যে আমি কোনো প্রাণীকে পুষিনি বা করিনি এসব সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তাদের এসে ফ্ল্যাটের আশেপাশের মানুষের কোনো ধারণা নেই তারা কারণ তারা এসে প্রাণী পোষে না পশুপালনও করে না এইসব বিষয় সম্বন্ধে তেমন কিছু ধারণা নেই তাদের জানাও যায় না কিন্তু আমি একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম ছুটিতে ছুটি কাটানোর জন্য আমার পরিবারের সাথে সেখানে গিয়েছিলাম ছুটি কাটাতে সেখানে গিয়ে দেখি সেখানকার মানুষেরাও গ্রামের মানুষেরা পশুপালণ করে তো আমার মনে হয় প্রাণীর যেভাবে যত্ন নেওয়া উচিত প্রাণীদের জন্য প্রাকৃতিক জৈব পদ্ধতি ব্যবহার করার কিছু সুবিধা আমি জানি সেটা হলো কিছু পদ্ধতি মানে আমাদের অনেক শাক সবজি প্রাকৃতিক অনেক জিনিস খাওয়ানো উচিত যারা তা ভালো থাকে ঘাস খাওয়ানো উচিত কিং বাা গাছের পাতাালতা খাওয়ানো উচিত কলা পাতা খাওয়ানো উচিত অন্য কিছু রাসায়নিক কোনো কিছু বা খারাপ কিছু না খায় ওরা যেন অসুস্থ না হয় এছাড়াও আমি আমি আমার বাড়ির বড়োদের কাছ থেকে তা ঘরোয়া পরামর্শ ঘরোয়া পরামর্শ নিই সেটা হলো তাদের যদি কখনও চায় বা কোনো জায়গায় চোট পায় চুন হলুদ দিয়ে সেটাকে সারানো যায় এছাড়াও আরও অনেক কিছু আছে যেটা বড়োদের কাছ থেকে পরামর্শ নিতে হয় আমার কারণ বড়ো মাস বড়দের কাছেও অনেক কিছু সুস্থও করতে পারি আমার যেটা মনে হয়